আমরা ফ্যাশান সম্পর্কে আমরা কিছুই বুঝি না যেমন ধরো আমরা তো গ্রামের গৃহবধূ ফ্যাশান সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই ও কারণ অভিজ্ঞতা নেই এগুলো কাপড় চোপড় এগুলোই আমরা গ্রামে পাড়া গ্রামে মানুষ এগুলোই আমরা পরি এবারে বিদেশি ফ্যাশানটা হচ্ছে আমরা গ্রামের ভারতের যতো মানুষ বিদেশে যায় বিদেশে গিয়ে বিদেশের পোশাক আশাকগুলো দেখে ভারতে আবার সেই মানুষ এসে সেই সব পোশাক আশাক অনেকে ব্যবহার করে অনেকে ব্যবহার করে না যেহেতু এখন মানুষ কতো রকমের সিনেমা দেখছে কতো কিছু করছে সেটাই দেখে এখন মানুষ অনেক দূরে অনেক উন্নত হয়েছে কেউ শাড়ি ও কেউ জামা প্যান্ট যে যেরকম পারে সে সেরকমই ফ্যাশান দিয়ে মানে এ করে এবার আপন আমি ধরো কী কেমন ধরনের জামা কাপড় ব্যবহার করি আমরা ধরো পাড়া গ্রামের মানুষ আমরা বেশি শাড়িটাই ভালোবাসি শাড়িটাই পরতে ভালোবাসি যেহেতু শাড়ি আমি পরতে ভালোবাসি আমার স্বামী বাজারে গিয়ে যেমন ধরনের শাড়ি এনে দেয় সেরকম ধরনের শাড়ি আমরা ব্যবহার করি